হ্যালো

হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ এখন তো আমার কাছে অনেক কিছু আছে বিবি এগারো ছত্রিশ দশ তারপরে এদিকে বাঁশকাঠি বাসমতি কি লাগবে বলুন আপনার এটা আপনার আছে আড়াই হাজার টাকা বস্তা বাঁশকাঠি বাসমতি বাঁশকাঠিটা ওইরকমই দাম মোটামুটি মানে পঁচিশশো ছাব্বিশশো টাকা মতো হুম আমাদের হোম ডেলিভারি করানো হয় এখান থেকে সময় আপনি বাস স্ট্যান্ড থেকে মোটামুটি পাঁচ মিনিট অটোতে আসলে আমাদের দোকানে পৌঁছে যাবেন যদি আপনি সরাসরি আসতে চান তাহলে আর যদি না হয় তাহলে আপনি আপনার অ্যাড্রেসটা আমাকে হোয়াটসঅ্যাপে আপনি সেন্ড করতে পারেন আপনার বাড়িতে হোম ডেলিভারি হয়ে যাবে না সেরম কোনো চার্জ নেই তবে হালকা একটু চার্জ লাগে সেটা হলো লেবার চার্জ মানে হুম হুম লেবার চার্জটা আপনার প্রতি বস্তা কুড়ি টাকা করে হুম হুম আপনি কতো বস্তা নেবেন তাহলে ডেলিভারিটা হ্যাঁ কালকে যাওয়া যাবে বলতে কালকে আমাদের হুম কাল না পরশুদিন পরশুদিন হ্যাঁ হ্যাঁ এই নম্বরে ঠিক আছে